আজকের দিনে আমরা এমন একটা ইন্টারনেটের দুনিয়ায় চলে এসেছি যারা ইন্টারনেট ছাড়া আমরা ভাবতেই পারে না গুগল তো রয়েছে প্রত্যেকটি জিনিসের জন্য আমরা সার্চ করে পড়াশুনা থেকে শুরু করে ডাক্তারি সবই আমরা গুগলে এখন সার্চ করে দেখে নিই কলেজে ভর্তি হওয়ার জন্য আমরা গুগলের সাহায্য নিয়ে থাকি এছাড়াও বিভিন্ন ধরণের অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো আমরা দৈনন্দিন করে থাকি মার্কেটিং থাকতে অনলাইন শপিং থাকতে শুরু করে সবই আমরা অনলাইনের মাধ্যমে করে থাকি এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো আমরা আজকে খুবই জনপ্রিয় হয়ে রয়েছে এই অ্যাপসগুলো ছাড়া আজকে আমরা অচল সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ফেসবুক ইন্সটাগ্রাম ইউটিউব ভাবে আমরা সবাই যুক্ত হয়ে গেছি আজকে এছাড়াও পড়াশুনার জন্য আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট সার্চ করে দেখে নিচ্ছি যা আমরা ইউটিউব গুগল সব জায়গা থেকে সার্চ করে আমরা দেখে নিতে পারছি সুতরাং বলা যেতে পারে আজকের দিনে ইউটিউব সোশ্যাল গুগল ছাড়া আমরা সার্চিং করে সব কিছুতেই এগোতে পারছি